না আমাদের এখানে তো অনেক ধর্মেই মানুষ আমরা একসাথে বাস করি হ্যাঁ অনেক রকমে মানে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে হুম অনেক রকমের এবার যে যার ধর্ম যেমন আলাদা তেমন অনুষ্ঠানগুলো আলাদা হয় যেমন আমি যেমন হিন্দু মানে হিন্দু পরিবারে আমাদের এখানে আমাদের মানে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সব রকমের দুর্গা পুজো থেকে আরম্ভ করে হ্যাঁ স সবে লক্ষ্মী পুজো কালী পুজো তারপর দোল উৎসব এই সব ধরনের পুজোগুলো আমরা করে থাকি সমস্ত কিছু হ্যাঁ তারপরে তো তারপর আমরাও অন্য ধর্ম যখন যাদের য হয় যেমন খ্রিস্টানদের যা হয় বড়দিন বলুন হ্যাঁ মুসলিমদের যে প্বণগুলো হয় তারাও যেমন আমাদের ধর্মে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরাও তাদের সঙ্গে অংশগ্রহণ করি আমাদের মানে এখানের ধর্মের যে যেটা হয় পুজো আশার বলতে ওই যেমন আমাদের তো বড়ো ধরনের পুজো করতে গেলে তো একটা যজ্ঞ করতে হয় যেমন দুর্গা পুজোয় বলুন কালী পুজোয় বলুন হুম এই যজ্ঞটা এটা করতে হয় এটা বড়ো ধরনের হয় ব্রাহ্মণ ডেকে অনেকজন ব্রাহ্মণ একসাথে থেকে এখানে আমরা যোগ্যতা করি তারপর তো বিভিন্ন রকম আচার অনুষ্ঠান আছে